আমার মনে থাকা কিছু তারিখ যেগুলো আজও আমার মনে থেকে গিয়েছে সতেরোই অক্টোবর দুহাজার এক আমার বউয়ের জন্মদিন পাঁচই অক্টোবর উনিশশো নিরানব্বই আমার জন্মদিন ষোলোই আগস্ট দুহাজার কুড়ি আমার প্রথম দেখা হয়েছিল আমার বউয়ের সাথে ছয়ই আগস্ট দুহাজার বাইশ আমি প্রথম চাকরি পেয়েছিলাম এবং একুশে সেপ্টেম্বর উনিশশো সাতষট্টি আমার বাবার জন্মদিন